শিক্ষায় খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য খেলাধুলা ছাত্রছাত্রীদের জীবন দক্ষতা বিকাশে সাহায্য করে খেলাধুলা করলে শরীরে শক্তি পাওয়া যায় স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে হাড় শক্ত হয় প্রত্যেকটি স্কুলে একটি করে স্পোর্টস টিচার থাকেন যিনি ছাত্রছাত্রীদের খেলাধুলা করান প্রত্যেক দিন একটি করে খেলার ক্লাস থাকে যেখানে ছাত্রছাত্রীদের খেলাধুলা করানো হয় তাদের মনোবল বৃদ্ধি পায় ও মন ভালো থাকে বছরের শেষে প্রত্যেক স্কুলে অ্যানোয়াল স্পোর্টস হয় যাতে সমস্ত ছাত্রছাত্রী নাম দেয় এবং খেলাধুলা মানুষের জীবনে এক অতি প্রয়োজনীয় বিষয়